আমার কাছে পাখির নায়ক হলো বাবুই পাখি কারণ বাবুই পাখির কর্মক্ষমতা এবং তার বুদ্ধি দেখে আমি তাকে নায়ক হিসাবে দেখি কারণ একটা বাবুই পাখি তার বাসা তৈরি করার সময় তার ঠোঁটের মাধ্যমে যেভি যেভাবে পাতাগুলোকে চিকিয়ে নিয়ে আসে তার মাধ্যমে বাসা তৈরি করে সেই দক্ষতা বা সেই ক্ষমতা অপরিতো যাই হোক আগে আধুনিক যুগে দাঁড়িয়ে এই আধুনিক যুগে বাবুই পাখির বাসাতে বাবুই পাখির পা বাসাকে কেউ নকল করতে পারেনি বাবুই পাখির বুদ্ধি হলো অসাধারণ বাবুই পাখি তার বাসায় দুটো পথ তৈরি করে ঢোকার জন্যে একটা হচ্ছে ফলস এটা শত্রুদের চোখে ধুলে দেওয়ার জন্যে আর একটা পথ থাকে অরিজিনাল সেই পথটা কিছুটা ঢাকা থাকে যাতে সচরাচর শত্রুদের চোখে পড়ে না সেই জন্য বাবুই পাখি আমার কাছে গোল্ড মেডেল রোল মাডেল এই জন্য রোল মাডেল এই জন্য বলছি তার ক্ষমতা তার বুদ্ধি সেই জন্য সে আমার কাছে নায়ক ঠিক এর বিপরীত আর একটা পাখির কথা বলি সেটা হচ্ছে কোকিল তার বুদ্ধি আছে ক্ষমতা নেই সে বাসা বাঁধতে পারে না তাই সে কী করে কাকের বাসায় নিজের ডিম পাড়ে আর কাক নিজের ডিম ভেবে তাকে ছোট থেকে বাচ্চা বড় করে এবং ডিম ফুটে যখন বাচ্চা হয় কাক বুঝতেই পারে না কা যে সেটা কোকিলের বাচ্চা দুজনেরই গায়ের রঙ তো কালো কালো হয় আর যখন কোকিল বড় হয়ে যায় তার ডাক যখন আলাদা হয় তখন কাক বুঝতে পারে যে এটা কোকিলেরই বাচ্চা তখন সে তা সে বাসার থেকে তাড়িয়ে দেয় তখন কোকিল যথেষ্ট বড় হয়ে যায় সে নিজের কাজ নিজেই করতে পারে এই কোকিলও আমার কাছে রোল মডেল